হ্যাঁ একটি ভিন্ন ভাষার সাথে আমাদের খুব অসুবিধা হয়েছিল যেমন আমরা পুরীতে গিয়েছিলাম আমরা তো বাংলাতেই কথা বলি তা ওখানে আমরা হোটেলে যাওয়ার হোটেলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা খাবার দাবার বাংলাতে চাইছিলাম ওরা সেটা বুঝতে পারছিল না কেন ওরা বাংলা আর উড়িয়া ভাষার মধ্যে মিল থাকলেও কিন্তু যেহেতু ওদের মাতৃভাষা উড়িয়া আমাদের মাতৃভাষা বাংলা ওরা বুঝতে বুঝলেও হয়তো অতটা বুঝে উঠতে পারছে না তা যাই হোক পাশে একজন বাঙালির হোটেল ছিল তিনি ব্যাপারটা বুঝতে পেরেছে তো উনি যে বুঝতে আমি যে বুঝতে পারছি না আমার ভাষাকে উনি বুঝতে পারছে না সেটা ওনার নজরে গিয়েছে উনি তখন বুঝিয়ে বলেন যে উনি হোটেলে মাছ ভাত বা ডিম ভাত খেতে চাইছেন এই এই যে এইটাই আমাদের একটু অসুবিধা হয়েছিল তা এমন কিছুই আমাদের আর অসুবিধা হতে ভোগ করতে হয়নি